আমার পছন্দের খাবারের কথায় বলতে গেলে বাড়িতে তৈরি মায়ের হাতের যে কোনো রান্নাই আমাকে মূলত ভালো লাগে বাড়িতে তৈরি মায়ের রান্নার যে বিশেষ জিনিসটা আমাকে ভালো লাগে সেটি হলো মায়ের তৈরি চিকেন চিকেন দিয়ে যে কোনো আইটেম আমার খেতে খুবই ভালো লাগে বাড়িতে এছাড়াও যে সমস্ত জিনিসগুলো আমাকে ভালো লাগে সেটা হলো ডাল আলু সেদ্ধ এবং ভাত এই জিনিসটি আমি প্রায়শই খেয়ে থাকি এটি খেতে আমাকে ছোটোবেলা থেকে খুবই ভালো লাগে চিকেন চিকেনের আইটেমের মধ্যে চিকেন চাপ চিলি চিকেন এই দুটো আমি বেশি পছন্দ করি এছাড়া আমি চিকেন কষাও ভালো খেতে ভালোবাসি বাড়িতে তৈরি মায়ের হাতের ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন এই দুটি হচ্ছে সব চাইতে ভালো আমি খেতে পছন্দ করি এগুলো খেতে আমার খুবই ভালো লাগে এই মায়ের হাতের রান্নার মধ্যে রেস্টুরেন্টের যে রান্না হয় তার থেকে বহু গুণে স্বাদ থাকে এবং এটি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানানোর কারণে এটি হয় সুস্বাস্থ্যকর এবং শরীরের জন্য উপযোগী তাই এটি খেতে আমি অনেক বেশি পছন্দ করি